তো আমার বেড়াতে যাওয়ার মেইন ব্যপার হচ্ছে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি তারপরে চাকরির জন্যে চেষ্টা করেছি চাকরিও করেছি এখন ব্যাবসা করছি তো বিভিন্ন কাজকর্ম মধ্যে দিয়ে বেড়াতে যাওয়ার সেরকম সময় হয় নি এখন আমার বয়স হয়েছে একটু বেড়া বাইরেতে বেড়াতে গেলে মনটা একটু আনন্দ হবে তাই আমি ভাবলাম আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘরে যারা পরিবারে মেম্বার আছে তাদেরকে নিয়ে এবং আমার বন্ধু বান্ধবরা সব বাইরে সব চাকরি করে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি একটু বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা কারণ আমার ছোটোবেলা থেকেই ঘরে থাকতাম আমাদের গ্রামে ঘর আমার সেরকমভাবে কোন নদী বলুন সমুদ্র বলুন ঝর্না বলুন বিভিন্ন গাছপালা বাঘ এই রকম প্রাণী আমার কোন দিন দেখি নি আমার আর খুব শখ আমার বয়স হয়েছে আমার বেড়াতে গিয়ে এই রকম জিনিসগুলো দেখা বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা তারপরে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় নানা রকম খাবার খাওয়া নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা এবং তাদের তারা কীরকম করে থাকে তারা কীরকম জীবন নির্ধারণ করে কীরকম করে সমুদ্রে চান করতে হয় বা বিভিন্ন সমুদ্রের নৌকোয় চাপা বলুন জাহাজে চাপা এই জিনিসগুলো আমি কোনদিন চাপি নি ঝর্নার জল টিভিতে দেখেছি কোনদিন চোখে দেখি নি এইগুলো আমার দেখার খুব ইচ্ছা সেই জন্যেই আমার এই বয়সে আমার একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা হচ্ছে এবং বন্ধু বান্ধবকে নিয়ে কেন বন্ধু বান্ধবদের সঙ্গে তো সেরকমভাবে মেলামেশা হয় না সবাই তো সবাই নিজের মত কাজে থাকে সেই জন্যেই চাইছিলাম শেষ জীবনে বন্ধু বান্ধবদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একটু বেড়াতে যাই দেখি আনন্দ করি উপভোগ করি এটাই আর কি ভ্রমণে যাওয়ার ইচ্ছা